আমি কিছু দিন আগে অভিনন্দন রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করেছি আমার প্রিয় খাবার হলো চিলি চিকেন আর তার সাথে ফ্রায়েড রাইস আমি এই খাবারটা খেতে খুব পছন্দ করি যেখানে যাই না কেন আমি খাবারটাই বেশি পরিমাণে খাই আর রেস্তোরাঁর নাম ছিলো অভিনন্দন রেস্তোরাঁ ঠিকানা উত্তর চব্বিশ পরগনার জেলার বাস স্ট্যান্ডের পাশে যে শাড়ির দোকান আছে শাড়ির দোকানের অপোজিটে যে দোকানটি আছে সেটাই হলো অভিনন্দন রেস্তোরাঁ আমার ওই রেস্তোরাঁর খাবারটি খুব পছন্দের কেননা আমি ওই দোকানের খাবার আমার খুব ভালো লাগে ওখানকার খাবার পরিবেশন থেকে শুরু করে খাবারের যে কোয়ালিটি সেটাও খুব ভালো এতে আমাদের খুব ভালো লাগে খেতে আর ওখানকার স্বাদ আর পরিবেশনের পদ্ধতি সেটাও উন্নত মানের ওখানে যে পার্সেল করে খাবারটা দেয়া হয় সেই প্যাকেজ প্যাকেজটাও খুব ভালো সব মিলিয়ে ওই রেস্তোরাঁর খাবার আমার খুব ভালো লাগে আমি সেই কারণেই বারবারই ওই রেস্তোরাঁ থেকেই খাবার বুক করি আর ওটাই আমার খাবারের প্রিয় খাবার রেস্তোরাঁটাও ওই রেস্তোরাঁরই খাবার আমি বেশি পছন্দ করে থাকি